আমি গ্রামের গৃহবধূ আমি আমি আমি সাধারণত একজন মানুষ তাই আমি খুব আনন্দিত আমি এই এইসব খুব ভালো লাগে খুব গ্রামবাসী সবাইয়ের সঙ্গে মিলে মিশে থাকি কারোর কোনো অশান্তি ঝগড়া জানি না থাকিও না করিও না খুব ভালো লাগে তাই এই নিয়ে আমাদের খুব শান্তি

কোনো আর কোনো ইয়ে নেই কোনো ঝম্প ঝামেলা খুব আনন্দ গ্রামবাসী খুবই ভালো এই ভালো লাগা নিয়ে আমরা থাকি এই ভালো লাগাতে আজ আমার খুব ভালো লাগে এই সব আর কী বলা যায় এই আমাদের ভালোই লাগে তাই আমরা খুব ভালো থাকি কোনো আর সর এই আই সি আই সি ডি এস আ বাড়ি বাড়ি এসে ডাক্তারি এই পরীক্ষা ওই পরীক্ষা করছে বাড়ি বাড়ি আসছে কোথাও নোংরা হচ্ছে কি না সেই সব দেখছে খুব ভালো লাগছে আমরাও সচেতন হচ্ছি খুব ভালো লাগছে